পশ্চিমবঙ্গের বিভিন্ন আর্ট শিল্পীরা রয়েছেন তাদের মাঝেমাঝে প্রদর্শনী লাগে এবং বিভিন্ন মেলাতে আর্ট গ্যালারি তৈরি হয় সেই আর্ট গ্যালারিতে যারা শিল্পী আছেন তাদের শিল্পকর্ম রাখেন প্রদর্শনীতে এবং তাদের নিজেদের শিল্পকর্ম ভ্রমণার্থীদের মধ্যে বিক্রি করে নিজেদের জীবন পেশা পরিচালনা করেন শিল্পীরা যাতে আরো উন্নত হয় তারজন্যে এখানে আর্ট স্কুল একটা প্রয়োজন রয়েছে পশ্চিমবঙ্গের পশ্চিমবাংলার মধ্যে আর্ট স্কুল খুবই কম রয়েছে এই আর্ট স্কুল যাতে বানানো হয় সরকারের পর্যবেক্ষণে তাহলে এখানকার শিল্পীদের খুবই ভালো হবে এবং শিল্পকর্ম উন্নত হবে আর্ট গ্যালারিতে মানুষের সৃজন ক্ষমতাদের উপলব্ধি করা যায় এবং আর্ট গ্যালারি মানুষ উপভোগ করে এবং আনন্দ পায় এটাই আমাদের অভিজ্ঞতা এবং এই অভিজ্ঞতা নিয়ে আমরা প্রচুর সমৃদ্ধ হয়েছি